হ্যালো সোমনাথ বাবু আপনি কি সোমনাথ বাবু বলছি বলছি আমার দুবাইয়ে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটটা কালার করতে হবে এটা আপনার আছে পাঁচতলা হ্যাঁ আপনি টাইম বলুন একমাসের মধ্যে কাজটা যেন কমপ্লিট হয়ে যায়

অবশ্যই যদি নাও পারেন তাও বলে দিন ঠিক আছে নিন আরও পাঁচদিন না হয় বাড়িয়ে দিলাম টোটাল পয়তিরিশ দিন টাইম দিলাম ঠিক আছে তার মধ্যে কাজটা করতে হবে আপনি কি পারবেন বা কী কী কালার করতে হবে ফ্ল্যাটের যেটা বাইরের দিকটা কী কালার করলে ভালো হবে বলুন

আপনি দেন না না না এয়ারপোর্ট আছে

হ্যাঁ বলুন বাহ তাহলে তো ভালোই হয় ঠিক আছে হুম আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি তাহলে হোয়াটসঅ্যাপ করে দিন আমি কালারটা চুজ করি হুম কত টাকা করে কী নিচ্ছেন স্কোয়ার ফুট সেগুলো একটু বলুন চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা ঠিক আছে নেবেন কিন্তু কাজটা পুরো টাইমে কমপ্লিট করতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কবে থেকে তাহলে লাগছেন ঠিক আছে